হ্যাঁ বলছি আপনাদের নার্সারি থেকে আমি কিছু গাছ কিনতে চাই তো আপনাদের কী কী গাছের ভালো রকম আমি দেখেছি যদি যদিও বা তো আমি কিছু রকম আমের গাছ যেমন এই ধরনের এখন যেরকম গাছগুলো হচ্ছে ভালো রকম ফলের ওই গাছ ডাব গাছ এই গাছগুলো আমি একটু কিনতে চাই তো আপনাদের কি এই গাছ তো নিয়ে আসতে পারব না আপনাদের কি ডেলিভারি করার কোনও ব্যবস্থা আছে ও হ্যাঁ হ্যাঁ সেরকম দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ সেটা হবে কিন্তু সব ধরনের গাছ ঠিকঠাকভাবে যাতে আসে কোনও গাছ যদি আসতে নষ্ট না হয়ে যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন আচ্ছা ঠিক আছে একটু ভালো জাতের গাছ দেবেন কারণ বুঝতেই পারছেন বাড়িতে লাগাব না না না আমি হয়ত দেখে বলে দিতে পারব কিন্তু সেগুলো সেগুলো তো আমি নিয়ে আসতে পারব না আমি ডেলিভারিটাই সুবিধা মনে করছি হ্যাঁ আর ওই ফল গাছগুলোর সাথে কিছু ফুল গাছও নেব তো আধুলেবেল ফুল গাছ আছে তো আপনাদের আচ্ছা ঠিক আছে হুম